পশু এখন পণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে কিরকম ভাবে না গরু গরুকে মুসলিমরা কিনছে এবং জবাই করে কেটে দিচ্ছে এবং হিন্দুরা গরুকে বলি হিসাবে মোষ বলি হচ্ছে মোষ হহ হচ্ছে ছাগল বলি হচ্ছে এভাবে তারা কেটে কাটছে এবং সেগুলোও কাটার জন্য চড়া দামে কিনছে কিনে সেগুলোকে কাটা হচ্ছে আবার ছোট ছোট মুরগি টুরগি তো সেটা খাওয়ার জন্য তো চড়া দামে আমরা কিনে খাচ্ছি বলতে পারি আমরা নিজেরা এবং শুধু এইখানে নয় সারা অনেক জায়গায় চীনেও দেখা যাচ্ছে যে তারা যেকোনো জ্যান্ত জিনিস যা কিছু সেগুলো তারা কাটছে খাচ্ছে এইভাবে আমাদের সম সমস্ত প্রাণী সংখ্যা কিন্তু ভীষণভাবে আস্তে আস্তে আস্তে আস্তে কমে যাচ্ছে